ঠিক আছে দিয়ে দেবো কত জ্বর হ্যাঁ ঠিক আছে যা আমি যে এ প্যারাসিটামলটা দিচ্ছি ওটা গিয়ে যদি জ্বর একশো না কমে ওটা খেয়ে নেবেন আর যে ওই অ্যান্টেবাইটটা অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি ওটা রাত্রেবেলায় খাওয়ার পর খেও আর এখানে যদি না কমে এখানে ডাক্তারও আসে সন্ধ্যাবেলায় তো আপনি নামটা লিখিয়ে দিতে পারেন আর তাহলে আমি কল করে নেব আপনাকে নামটা বলুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর ডাক্তার আসলে আমি ফোন করে দেবো আপনাকে আর ডা বা এমনি ওটা টাইম মতন খেয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি জবা নাড়ু তো আপনার নাম ঠিক আছে ওই প্রায় ছটার দিকে ডাক্তার আসবে তাহলে যদি না আপনি আমি ফোন করে একবার বো জানাবেন যে শরীর কেমন আছে তাহলে আমি ডাক্তারের সাথে তাহলে কথা বলে সেই হিসাবে আমি আপনাকে বলে দেবো ঠিক আছে